হ্যাঁ নাচ আমার জীবনে বিভিন্নভাবে প্রভাবিত করেছে ও আমার জীবনকে সঠিকভাবে সঠিক দিকে নিয়ে আসতে পেরেছে কারণ আমি আগে বিভিন্ন দিকে ঘুরে বেড়াতাম বেকার সময় পাস করতাম কিন্তু ধীরে ধীরে আমার এক বন্ধু আমাকে নাচের জন্য আমাকে বলে তিনি সে আমাকে নাচের ক্লাসে নিয়ে যায় তারপরে আমি ধীরে ধীরে নাচ শিখতে থাকি এবং নাচ শেখার পরে আমি বর্তমানে বিভিন্ন অনেক ধরনের দেশীয় ও বিদেশি নাচ আমি জানি আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান কাজঘর নাচ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে নাচ করে থাকি এবং আমাকে যথেষ্টভাবে বাহবা দেওয়া হয়ে থাকে এছাড়াও নাচ নাচের মাধ্যমে আমার সময় পেরিয়ে যায় আমি নাচ করতে করতে বুঝতেই পারি না কখন সময় পেরিয়ে গেছে এ তাছাড়াও এ নাচ আমি বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে এই নাচের ভিডিও ছাড়ি এবং অনেক মানুষজন আমার এই নাচের ভিডিও দেখে আমাকে বাহবা দিয়ে থাকেন